আমি যেই পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেটা আমি ক্যানসেল করতে চাইছি আমার কিছু কারণের জন্য আমি ওটা নিতে পারছি না আমি আপনাকে যে অ্যাডভান্সটা দিয়েছিলাম সেটা আপনি আমাকে পরে ব্যাক করে দেবেন